আমাদের বাংলা ভাষা আমাদের সেটা হচ্ছে মাতৃভাষা আমাদের প্রতিটি মানুষের সেটি জেনে রাখা দরকার আমাদের যারা বাচ্চারা তাদেরকে শেখানো মাতৃভাষা শেখানো অবশ্যই দরকার এবার কেন যদি বলা হয় কারণ পো প্রতিটি মানুষের জীবনে তার ভাষা খুব গুরুত্বপূর্ণ যদি ধরা হয় মাতৃভাষা মাতৃভাষা প্রতিটি মানুষের জেনে রাখা দরকার মাতৃভাষার উপরে অনেক কিছু আমাদের নির্ভর করে মাতৃভাষার উপরেই আমরা দিন যাপন করি খুব কম মানুষই থাকে যারা হয়তো বাইরে থাকে বা অন্য ভাষা ব্যবহার করে আমাদের সাধারণত গ্রামীণ বাংলার মানুষ যারা ওয়েস্ট বেঙ্গলে থাকা মানুষ আমরা বাঙালি আমরা বাংলা ভাষা ভালোবাসি আমাদের একটা মাদার টাং বলতে পার মাদার টাং তাই আমরা বাংলাতেই কথা বলা পছন্দ করি বাংলা বাচ্চাদের যদি না শেখানো হয় আমাদের পরবর্তী জেনার পরবর্তী জেনারেশান সেই জেনারেশান থেকে আমার বাংলা আস্তে আস্তে হারিয়ে ফেলবো এমনিতেই এখনই যদি ধরা হয় ম্যাক্সিমাম মানুষ এখন যদি কথা বলে বাংলার মধ্যেও কমস কম থেকে বেশি হলেও টোয়েন্টি ফাইভ পারসেন্ট ইংলিশ হিন্দির ব্যবহার হয়ে থা হয়ে হয়ে থাকছে আমরা যদি এইভাবেই যদি আমাদের কালচার ভুলে যাই এইভাবে যদি আমাদের ভাষা ভুলে যায় তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা যে জেনার যে পরের যে জেনারেশান আসবে তারা কিন্তু বাংলা ভাষাটা আস্তে আস্তে ভুলেই যাবে তারা বাংলা ভাষার যদি ব্যবহার না করে তাহলে জানবেই না যে তাদের যে যে মাদার ল্যাঙ্গুয়েজ তাদের মাদার টাং তাদের ব্যবহার তার জন্য প্রতিটি মানুষেরই বাঙালিদের তাদের বাচ্চাদের বাংলা ভাষার উপরে অবশ্যই গুরুত্ব দিয়ে শেখানো দরকার